হুম হ্যাঁ মনা বল ক অনেক দিনও ধরে হচ্ছে মানে কতো দিন ধরে হচ্ছে ও মানে একশো এতো দিন তো হওয়ার কথা নয় তাহলে হয়তো ওই পুজোর টাইম তো সেই সমায় প্যান্ডেল ফ্যান্ডেল হয়তো ডেকোরেশান হচ্ছে ইলেকট্রিকের কাজবাজ হচ্ছে তাই জন্য হয়তো এই জিনিসটা হচ্ছে কিন্তু আমাদেরকে তো কোনো নোটিস দেয় নি বাবু না আমরাও আমরাও ভোগ করছি কিন্তু আমাদের তো এতো দিন ধরে হচ্ছিলো না সেইযাই হোক তুই এতো দিন পর বললি

হ্যাঁ তো যদি কারেন্টই না থাকে তাহলে তুই জলটা তুলবি কেমন করে না এই জিনিসটা তো আমার দু দিন ধরে শুরু হলো এতো দিন ধরে হয় নি অবশ্য আমাদের যেহেতু আমরা ডেভেলপ পরিবেশে থাকি সুতরাং এখানে আমাদের অ্যানাউন্স করে দেয় এবং এটা মিডিলে দু তিন ঘন্টা অন্তর অন্তর এটা একবার একবার সুযোগ দেয় যে ওখানের কারেন্টটাও অন করে দেয় অসুবিধা হয় তার থেকে তো প্রব্লেম হচ্ছে না তোদেরটা এমনি হচ্ছে কারণ মিটার তোকে যেইখানে যেই ঘরে আমি তোকে থাকতে দিয়েছি বাবু তোমাকে থাকতে দিয়েছি সেই ঘরে এখানে অসুবিধে হয় না সে যাই হোক আমি ইলেকট্রিক অফিসে একটা নোটিশ পাঠানোর চেষ্টা করছি ওদের চিঠি চিঠি অ্যাপ্লিকেশান দেওয়ার চেষ্টা করছি অবশ্যই দিয়ে দিচ্ছি কিন্তু বাবু ভালো করেছিস তুই ফোন করেছিস বলছিলাম তোর তো দু তিন মাসের বেতন বাকি আছে বাবু ভাড়াটা তো দিস নি তুই তুই একবার তুই আমাকে ছ মাসের কথা বলিস নি কারণ ছ মাস কথা ছ মাসের অনুযায়ী তো তোর ঘর ভাড়াটা তো কেউ দেয় না না তুমি যেখানেই যাও বাবু আরও দশটা ঘর ভাড়াটে ঘর দেখে নাও এরকম কেউ করবে না যে ছ মাসে অন্তর অন্তর ভাড়া মানে বছরে দুবার ভাড়া হয়তো ঘরের মালিক আমি বাবু ঘরের মালিক আমি বাবু ঘরের মালিক আমি আর তুমি আমার ঘরে করলে তো হবে না

পরের মাসে দিয়ে দেবো হ্যাঁ এতো বছর ধরে আছিস যথেষ্ট ভালো একটা সম্পর্ক হয়েছে তাই তোকে এতো দিন ধরে তোরা আছিস কিন্তু বেতনটা যদি ভাড়াটা যদি ঠিকঠাকভাবে না দিস আমি কীভাবে চলবো বাবু আমি কীভাবে তোদের ইলেকট্রিকের বিল ভরবো কারণ এটাতেই তো জলের বিল ইলেকট্রিকের বিল তোরা দিস না আমি আমার তোদের বাড়ি থেকে নিই এক্সট্রা নিই না কিন্তু বাবু দেখ বাবু দেখ তোর প্রব্লেম হচ্ছে আমি তোকে জোর করবো না

হ্যাঁ সবই ঠিক আছে এই জিনিসটা তো আজকের না তুমি তো সেগুলো তুমি তো সেগুলো দেখে রুলস অ্যান্ড কন্ডিশান মেনেই তো তুমি ঘরটা নিয়েছিলে তুমি চাইলে এখনও আমার ভাড়াটা ক্লিয়ার করে দিয়ে তুমি রুমটা ছাড়তে পারো অসুবিধা নেই আমি জোর জবরদস্তি তোমায় থাকতে বলছি না গলা উঁচু করে কথা বলছো কেন বাবু তোমার তো বেতনটা তো বাকি আছে তোমার ভাড়াটা তো বাকি আছে মুখে মুখে কোনো জিনিস হয় না বাবু তো এখানে তো আমি তোমার তুমি যেমন আমার কোনো আত্মীয় না আমি তোমার আত্মীয় না তুমি যেরকম এখানে থাকতে এসছো আমি সেরকমভাবে ঘর ভাড়া দিয়ে ইনকাম করতে ইনকাম করতে এসছি সুতরাং তো এইখানে মুখে কিছু কিছু হয় না যা হয় কাগজে হয় আর মুখে এই কথাটাও কো কাগজেও যেমন এই কথাটা হয় নি মুখেও হয় নি যে আমায় ছ মাস অন্তর অন্তর তুমি টাকা ভাড়া দেবে এরম কোথাও হয় না তুমি দেখে নাও বাবু ঠিক আছে অসুবিদা নেই তুমি ঘর দেখে নাও বাবু আমাকে ভাড়াটা ক্লিয়ার করে তুমি ঘর দেখে নাও আসবে না এখানে এতো দিন ধরে ভাড়া দিচ্ছো না কেন থাকবে না আমি তোমার অন্য কাউকে চাইও না তুমি যদি যে যদি আমার রুলস না রেগুলেশান মানে সে থাকুক গে

হ্যাঁ ও ও একটু অতিরিক্ত অতিরিক্ত বকছো এবার ঠিক আছে বয়েস তোমরা টাকা দেবে না কথাটা না টাকা দিচ্ছো না তুমি রিলেশানটাতে ধরে রাখতে গেলে তোমার সঙ্গে যে তোমার সঙ্গে আমার টাকা তোমার সঙ্গে আমার টাকার বিনিময়ে ডিল হয়েছে তোমার সঙ্গে

বেতন না দিলে তুমি আমার বেতন না না তুমি যদি আমার ভাড়াটা না দাও তো আমি কী বলবো আমাকে তো তোমার ভাড়াটা আমার ঘরে তুমি এখনই বললে তুমি আমাকে ছমাস ধরে টাকা তুমি আমাকে দু তিন মাস না না সে কারা আসবে না আসবে সেটা পরের বিষয় তুমি যদি আমার ভাড়াই দু দু তিন মাসের যদি ভাড়াই না দাও তা আমি কীভাবে কী করবো আমাকেও তো সংসার চালাতে হয় নাকি আমি তো রিটায়ার্ড করেছি ঠিক আছে তুমি একটা অসভ্য বাবু রাখলাম রাখো কোনো কথা নেই আর কোনো কথা নেই বাবা রাখলাম